হ্যালো আচ্ছা এটা কি জয়রাস রেস্টুরেন্ট থেকে বলছেন আচ্ছা আমি ওই কিছুক্ষণ আগে যে আপনার এইখানে মোমো অর্ডার দিয়েছিলাম তো আপনাদের খাওয়ারটা খুব তাড়াতাড়ি চলে এসেছে আচ্ছা মানে এখন যে আবহাওয়া এই আবহাওয়াতে তো মানে খাওয়ারটা দেরি করে আসলে হয়তো আর আমি যে অর্ডার দিয়েছি সেখানে আর আমি ঘর থেকে খাওয়ারটা রিসিভ করার জন্য বেরোতেই পারতাম না নেওয়ার জন্য তো আপনাদের খাবারটাও খুব ভালো ছিল আমি খাবারটাও খেয়ে দেখলাম ঠিক আছে আর আপনারা যে টাকায় মানে এত কম দামে যে এত ভালো খাবার দিতেন সেটা আমি আগের থেকে মানে আমার ঠিকভাবে জানা ছিল না তো সত্যি আপনাদের খাওয়ারটা খেয়ে আমার খুব ভালো লাগল আর আপনাদের এত সুন্দর পরিষেবা এত তাড়াতাড়ি দিলেন সেটার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ